হ্যাঁ বলছি বলুন ঠিক আছে কত কত পিস লাগবে তিরিশ জনের টিফিনের ব্যবস্থা হয়ে যাবে হয়ে যাবে এবার কত টাকার মধ্যে বানাবো টিফিনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা পার টিফিনে আপনার প্রায় সত্তর টাকা পড়ে যাবে আমি কমের মধ্যেই বললাম এবার আপনি যদি বলছেন তো ঠিক আছে পাঁচ টাকা কম দেবেন পঁয়ষট্টি টাকা করে দেবেন

বেশ যান আপনি যখন বেশি নিচ্ছেন ষাট টাকা যান লাস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ সরবরাহ করে দেবো না না না আনতে হবে না নাহ নাহ তাহলে আমাকে কনফার্ম করে দেবেন ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে রাখুন তাহলে